আমার বাড়ির চারপাশের এলাকাগুলিকে হাইজেনিক বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা অনেক রকমের পদ্ধতি অবলম্বন করেছি বা আমরা অনেক ধরণের পদ্ধতি বা ব্যবস্থা করেছি যে ব্যবস্থাগুলির দ্বারা আমাদের বাড়ির চারপাশের এলাকাগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে মানুষও সুস্থ থাকে এবং আমরাও সুস্থ থাকি আর এই ক দিন আগেই বা কিছু দিন আগেই যে করোনা পরিস্থিতি গেল সেই করোনা পরিস্থিতির জন্য চারপাশের এলাকাগুলিকে এখনও পর্যন্ত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রাখা উচিত বা আমরা স্যানিটাইজার দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যাতে আর কোনো মানুষের মধ্যে ওই করোনা রোগ বা ওই ভয়াবয়া রোগ না আসে যাতে প্রতিটি মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তাছাড়াও বিভিন্ন বা প্রতিটি বাড়ির আনাচেকোনাচে বা নালা নর্দমায় বা ড্রেনে এ ব্লিচিং পাউডার বা ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে যাতে চারপাশের এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রাস্তাঘাটে যে সমস্ত নোংরা ধুলো বালি বা পলিথিন জাতীয় জিনিসপত্র পড়ে থাকে সেসব জিনিসগুলিকে আগুন এক জায়গায় জোড়ো করে আগুনে পুড়িয়ে ফেলতে হবে সব সময় এলাকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ডেঙ্গু বা মশা টসার উপদ্রব থেকে মানুষেরা বাঁচতে পারে আর এখনকার ডেঙ্গু খুব সমস্যা বা খুব বড়োভাবে দাঁড়িয়েছে তাই এই জন্য আমাদের এলাকাগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার যাতে আমাদের এলাকার সমস্ত লোক খুব ভালোভাবে বাঁসতে পারে এবং প্রতিটা লোকের মধ্যে যেন রোগ না থাকে এবং এলাকাগুলি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে